না আমাদের এখানে ওষুধ একদমই সাশ্রয় মূল্যের না কারণ এখানে মানুষজন অনেকেই সবসময় অসুস্থ হয়ে যায় ফলে সাশ্রয় মূল্যের ওষুধ না খেয়ে অনেকে অনেক মানুষের বিপদও বিপদও হয়ে যায় হ্যাঁ তো ওষুধ সাশ্রয় মূল্যে পাওয়া যায় না আমার আমাদের আয় খুবই কম আমরা হচ্ছে আমরা কৃষি প্রধান দেশের মানুষ আমরা যতটুকু কৃষি কৃষি কাজ থেকেই আমাদের আয় কিন্তু আমাদের পরিবারের জনসংখ্যা অনেক তারা প্রায় অসুস্থ হয়ে পড়ে তাতে ওষুধের প্রচুর খরচা হয় আমরা তো আমরা তো সরকারি ভর্তুকি পাই না পেলেও খুবই কম খুবই কম এখানে আর সাধারণত সামনা সামনি কোনো ওষুধ পাওয়া যায় না যেতে হলে অনেক দূরে যেতে হয় মেদিনীপুর যেতে হয় খিরপায়ে পাওয়া যায় না চন্দ্রকোনাই পাওয়া যায় না ঠিক মতন ওষুধ তো ওষুধের পরিমাণটা বেশি লাগে আর বেশি সবাই মানুষ অসুস্থ হয় তাই আয়ের তুলনাই ওষুধই বেশি খরচা হয় আর বাবা মা ভাই বোন সবাই অসুস্থ হতে থাকে আর ওষুধ অনেক পরিমানে লাগে আর আয় আয় এখানে হয়তো একজন একটা পরিবারে একজন থেকে দুজন আয় করে সেই সেই সেই তুলনায় সে তার সংসার চালাবে না তার ওষুধ চালাবে এইজন্য ওষুধের পরিমানটা ওষুধের যদি আয়টা ওষুধের যে টাকাটা নেওয়া হয় তার থেকে যদি বেশি দশ পারসেন্টের বেশি যদি ছাড় দেওয়া হয় তাহলে মানুষের পক্ষে খুবই সুবিধা হত ওষুধ কিনতে আর ওষুধটা খুবই দরকার মানুষের ওষুধ নাহলে মানুষ সুস্থ হবে কিভাবে এখানে বিভিন্ন দোকানে হ্যাঁ ওষুধ দেওয়া হয় পাঁচ পাঁচ পারসেন্ট কি দশ পারসেন্ট ছাড়ে তাতে অনেক মানুষই ওষুধ কিনতে পারে না ঠিক মতন তাদের ব্যাধি সরানো যায় না এবং মানুষ তা বিপদের মুখে পড়তে হয় এবং বড়ো বড়ো অপারেশন করতে হয় তার জন্য ঠিক মতন ঠিক টাইমে ওষুধ খেয়ে মানুষের রোগ সারানো যাচ্ছে না এভাবে পরিবার অনেক মানুষকে এর ফলে হারা হারাচ্ছে যাদের সামর্থ্য নেই যাদের ওষুধ কেনার সামর্থ্য নেই তাদেরকে তো তাদের জীবন দিতে হচ্ছে এও এটাও হতে পারছে হতে হচ্ছে কারণ তাদের সামর্থ্য নেই ওষুধ কেনার তারা পেট চালাবে না তাদের ওষুধ চালাবে